যেহেতু আমি শহরে থাকি শহরে পাখি তেমন দেখা যায় না আর তার মধ্যে আমি ফ্ল্যাটে থাকি তো ফ্ল্যাটে ঘন ঘন বাড়িতে পাখি একদমই দেখা যায় না আর আমার পড়াশুনোর অবসর টাইমে যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন সেখানে অনেক পাখি দেখতে পাই রাতের বেলাও অনেক পাখি দেখা যায় একদিন আমি জানালার ধারে বসে অনেকক্ষণ ধরে একটা পাখি দেখছিলাম পাখিটাকে প্রথমে চিনতে পারিনি তারপর ফোনে সার্চ করলাম দেখি যে পাখিটা আমার চেনা পাখি এবং পাখিটা সম্বন্ধে আগে থেকেই কিছু জানতাম এবং পাখিটার আচার আচরণও জানতাম আমি অনেকবারই লক্ষ্য করেছি পাখিটার নাম ছিল চড়াই পাখি পরে এই পাখিটার বিষয় নিয়ে বা তার আচার আচরণের বিষয় সম্বন্ধে আমার পরিবারকে বলেছি এই পাখির কথাগুলো শুনে আমার পরিবার খুব আনন্দ পেয়েছে এবং পাখি সম্বন্ধে আরও তথ্য আমাকে দিয়েছে এছাড়াও আমি একদিন রাতে ডিনার করতে পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার সময় হঠাৎ দেখি রাস্তার ধারে একটা গাছে একটা পাখি বসে আছে প্রথমে তাকে দেখে আমি খুব ভয় পেলাম ভয় পেয়ে গিয়েছিলাম তারপর অনেকক্ষণ দেখার পর আমি বুঝতে পারি ওটা একটা সাদা রঙের লক্ষ্মী প্যাঁচা ছিল তারপর আমি সবাইকে দেখালাম যে ওই দেখো একটা পাখি গাছে অনেক বড় লক্ষ্মী প্যাঁচা দেখা যাচ্ছে তারপর আমার ভাই লক্ষ্মী প্যাঁচাটাকে দেখে সঙ্গে সঙ্গে ফোন বের করে ফটো তুলতে লাগল এবং সেই লক্ষ্মী প্যাঁচাটাকে নিয়ে আমাদের মধ্যে অনেক গল্প হলো ওই লক্ষ্মী প্যাঁচাটাকে দেখে আমার অনেক অভিজ্ঞতাও হলো

এবং আমি এই ধরনের পাখি দেখেছি সেগুলো হলো চড়াই ময়না টিয়া শালিক এবং আরও অনেক পাখিই দেখেছি কাঠঠোকরা কোকিল দোয়েল পায়রা ফিঙে টুনটুনি